হ্যাঁ বলছি বলুন আপনি এক কাজ করুন ব্যাটারিটা খুলে নিয়ে গ্যারেজে আসেন আপনার ব্যাটারি ডাউন হয়ে গেছে আপনার ব্যাটারিটাকে হিট দিতে হবে আর কি কোনো প্রবলেম আছে আপনি আনুন দেখি গ্যারেজে আপনি আনলে আমি ওটা চেক করে দেখবো ইন্ডিকেটরের লাইটে তার কেটে গেছে কি ওটার কি পাল্টাতে হবে কি না কি ডোম খারাপ হয়ে গেছে সেটা বুঝতে হবে দেখে চেক করে বলে দেবো ওটা সামথিং আড়াইশো তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আপনি আসুন সেটা দেখে শুনে করে নেওয়া যাবে হ্যালো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু বলুন তাহলে আমি বলে দিলে সেইভাবে আসবেন পরিস্থিতি নিয়ে তাতে সুবিধা হবে ও ফ্যানটা তো সমস্যার মধ্যে পড়ে না কারণ ওটা সামান্য বিষয় অল্প কিছু খরচার মধ্যে হয়ে যাবে কারণ ওটা তো ই একশো টাকা থেকে স্টার্টিং আছে ই একশো টাকা থেকে প্রায় পাঁচশো টাকার মতো আছে সেটাতে তুমি পারবেন সেটা যতটা কম খরচার মধ্যে পারবেন সেরকম আমি সবই সমান একটু আওয়াজ কম বেশি মতো আচ্ছা ঠিক আছে আসুন বিকালের দিকে রাখছি তাহলে হ্যাঁ